হ্যাঁ নমস্কার স্যার বলুন কোন সেট দেখাবো কিন্তু দাদা রিয়েলমি আপনি বলছেন ঠিকই কিন্তু এখন বর্তমানে তো ভিভোটা এখন বেশি চলছে তো আপনি ভিভোটা দেখতে পারেন ও দাদু ঠাকুমার কি অ্যানিভার্সারিতে গিফ্ট করবেন নাকি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ভিভোটা দেখতে পারেন কারণ এখন ভিভোর নতুন একটা সেট লঞ্চ হয়েছে তো দেখতে পারেন হ্যাঁ বলছি কেন রিয়েলমির সেরকম কোনো সেট আমাদের এখানে নেই তার জন্যই আরো বেশি করে বলছি যে ভিভোটা কিন্তু ভিভোটা ভালো হবে একটু দেখতে পারেন ঠিক আছে দাদা তাহলে হচ্ছে আপনাকে একটু বসতে হবে নেই এই জিনিসটা আমরা তাহলে একটু মানে অন্য দোকান থেকে বা কোথাও থেকে জিনিসটা নিয়ে তাহলে আপনাকে দিতে হবে আপনার সময় আছে তো বসতে পারবেন তো হ্যাঁ এনে দিতে পারবো তাহলে আপনাকে একটু বসতে হবে আর কি দাম আপনার আপনি কত টাকার মধ্যে খুঁজছেন বলুন আমার দাম হচ্ছে পনেরো হাজার থেকে আমি শুরু মানে পনেরো হাজার থেকে শুরু আর কি ভালো নিতে গেলে এবারে আরো আছে দশ হাজার টাকার মধ্যে বা বারো হাজার টাকার মধ্যে আসবে কিন্তু দাদু ঠাকুমার অ্যানিভার্সারি তো দিচ্ছেন একটু ভালো জিনিস দিলেই মনে হয় জিনিসটা ভালো হবে আরো দাদা আর একবার বলবেন প্লিজ আমি শুনতে পেলাম না না একশো টাকায় তো আর পসিবল নয় তো আমিও একটা দাম বলবো যেটা আমারও থাকবে আপনি যেটা বলবেন সেটা আপনারও থাকবে তাহলে হবে বলুন তাহলে মানে দেরি না করে আমি আনানোর ব্যবস্থা করে দিতে পারি আর কি না অ্যাডভান্সের কিছু নেই কিন্তু আমি আনার ব্যবস্থা করে দিতে পারি আপনি কি নেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি এনে দিচ্ছি আর কোন কোন ইয়েটা বললেন মানে কোন সেটটা বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ খুব ভালো আপনি দেখে নিতে পারেন সেলফি ক্যামেরাও ভীষণ ভালো ব্যাক ক্যামেরাও ভীষণ ভালো তো দেখে নিতে পারেন আপ

হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই অবশ্যই ঠিক আছে দাদা বসুন আমি এনে দেওয়ার ব্যবস্থা কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে